পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা লক্ষ্য করা গেলে আমরা জানতে পারি যে পুরুলিয়া জেলাতে আমাদের যে হসপিটাল রয়েছে সেখানে বিভিন্ন চিকিৎসা বিনামূল্যে করা হয় যেমন যে সব গরীব জনগণ রয়েছে সয়াওতালডিহির বাসিন্দারা সাইকেল রিক্সার চালক এবং নানান ব্যক্তিগত বাস এবং সিটি বাস চালকের জন্য বেশ কিছু সুবিধাও দেখা যায় এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা গ্রহণ করে থাকি এই ভাবে কখনো কখনো বাইরে যখন চিকিৎসার বিষয় আসে তখন লোনের ব্যবস্থা এবং এখানকার জনগণদের জন্য বেশ কিছু ওষুধ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে আবার বেশ কিছু মানুষ আছে যাদের অবস্থা খুবই শোচনীয় তাঁদের জন্য বিনামূল্যে খাবার এবং পানীয়র ব্যবস্থাও এই হসপিটালের মধ্যে করা থাকে এবং সাধারণ মানুষ অর্থাৎ জনগণদের জন্য রেশনের ব্যবস্থা শুদ্ধ করা হয়েছে যাতে তাদের কোনো পরবর্তী সময়ে অসুবিধা না আসে আবার কখনো কখনো বেশ কিছু অসুস্থ এবং বেকার মানুষদের পোশাকেরও অভাব দেখা যায় তখন আমরা তাঁদের জন্য পোশাকেরও ব্যবস্থা করে থাকি